হ্যালো হ্যাঁ বলছি স্যার ওই একটা অনুষ্ঠান ছিল উৎকল দিবস ওটা বাচ্চাদের কাছ থেকে চাঁদাটা কিরকম নিলে ভালো হয় বলো তো হুম বাচ্চাদের কাছে এখন টাকা পয়সা নিচ্ছি বা বাচ্চাদের বাবা মা যেই টাকাটা খাবার খেতে দেয় সেই টাকাই হয়তো দেবে কিছু কিছু বাবা কিছু কিছু বাবা মা তাদের স্কুলে দেওয়ার জন্য দেয় আর কিছু কিছু বাবা মা দেয়ও না তাহলে কেমন অনুষ্ঠান হ না হ্যাঁ হ্যাঁ বলছি কিরকম বড়ো বা কিরকম অনুষ্ঠান হবে মানে আয়োজনটা কেমন হবে হ্যাঁ শুনুন শুনুন আমি একটা কথা বলছি বলছি বাচ্চাদের কাছে বাচ্চাদের কাছ থেকে টাকাটা না নেওয়াই বেটার ছিল আর যেহেতু বাচ্চা আর না নিলে না নেওয়াটাই বেটার ছিল কারণ দেখ বাচ্চারা কোনো বাচ্চা কাচ্চা খাবার খায় টিফিনের টাকা নিয়ে আসে তাদের কাছে আর হুম ঠিক তাও ঠিক একটু বড়ো করে করলে যা হোক বাচ্চা বাচ্চার মা হ্যাঁ সে দিন অনুষ্ঠানও হবে আচ্ছা ঠিক আছে